আমার যে বইটি আমাকে কাঁদিয়েছে সে বইটির আমি নাম বলছি শরৎচন্দ্রের লেখা অভাগী স্বর্গ সে অভাগীর স্বর্গে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার যে অনুভূতি প্রকাশ পেয়েছিল সেটা দিয়ে গল্পটার শুরু হয় মৃতের শোভাযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীয়ও নিজের মৃত্যুর মুহূর্তের স্বপ্ন দেখে ফেলেছিল ওই সময়ের মধ্যে চন্দন সিঁদুর আলতা ধূপ মধু দিয়ে সুসজ্জিত সেই যে শব যাত্রার দৃশ্য অভাগী লক্ষ্য করল তা থেকেই অভাগীর মনে অনুভূতি জাগে তার নিজের মৃত্যু সম্পর্কিত ব্যাপারটা দুঃখিনী অভাগীও তা ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে সে সময় কাঠের অভাবও দেখা দিয়েছিল এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দুঃখ দরদী ভাষায় উপস্থাপন করে গিয়েছেন এই গল্পে দেখা যায় জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী ভেদাভেদ লক্ষণীয় সেই সময়ের এটাই আমার সবথেকে দুঃখ লেগেছিল গল্পটা পড়তে গিয়ে